আমি প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করার অভিপ্রায় নিয়ে একটি ট্রিপ নিয়েছি সেই ট্রিপটির নাম হল অযোধ্যা ট্রিপ সেখানে আমাদের যাওয়ায় খুবই এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে সেখানে যেয়ে আমরা বাসে করে আমরা চার বন্ধু বা সকাল ছটার সময় বাসে চাপি সেখান থেকে বাস ছাড়ে সাড়ে ছটার সময় সেখানে সাড়ে ছটার সময় বাস ছেড়ে আমরা প্রায় যাই এক কিলোমিটার যাওয়ার পর দেখি আরো নানান যাত্রীরা উঠে আসছে বাসের মধ্যে বাসে খুবই ভিড় হয়েছে সেই ভিড়ে কেউ কেউ কোনোদিকে কথাবার্তা নেই সবাই নিজের নিজের যাত্রা পথ দেখছে সেই সঙ্গে সব আমরা নিজেদের বন্ধুদের মধ্যে কিছু হাসাহাসি করছি তার উপর এক আমার বন্ধু নীলেশ বলে সে কিছু খাবার এনেছিল সেই খাবার আমরা বাসে খাই তারপর আমরা নটার সময় অযোধ্যা পাহাড়ের নীচে নামি সেখানে আমরা হোটেলে যাই ব্যাগপত্র রাখি তারপর আমরা ফ্রেশ হয়ে খাবারদাবার খেয়ে আমরা চলে যাই ঘোরার জন্য সেখানে আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম দেখি সেখানে আপার ড্যামের মধ্যে অনেকজন দেখি ব্রীজের মধ্যে ফটো তুলছে তার উপর লোয়ার ড্যামেও দেখি অনেকজন ফটো দেখছে তুলছে আবার অনেক দেখি পরিবারের সঙ্গেও এসেছে তারপর এইসব দেখে আমরা চলে যাই হোটেলের মধ্যে দুপুরে তারপর আমরা হোটেলে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বসি খাবার আমাদের এক বন্ধু আনিয়ে ছিল ভাত মাংস চাটনি মিষ্টি তারপর আমরা খেয়ে একটু বিশ্রাম করে তারপর আবার সন্ধ্যার দিকে বেরিয়ে যাই তারপর আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে এক জায়গায় বনফায়ার হিসেবে এক পরিকল্পনা সাজি সাজাই কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় কারণ সেইদিন বৃষ্টির হালকা ছোঁয়া এসেছিলো তারপর আমরা পরের সকালে বেড়িয়ে যাই ছটার সময়ে এই ছিল আমাদের ন্যূনতম অভিজ্ঞতা